হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি লাগবে কি লাগবে অনেক কিছুই আছে সব সবজি পাওয়া যাবে এখানে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সব সব চলে সব চলে সব কিছু দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ সব দেওয়া হয় বলুন আপনার শুধু কি লাগবে দিদি শুধু একবার বলুন আমার সব হোম ডেলিভারি সব পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা আমার কাছে সমস্ত কিছু স্বাস্থ্যকর সব সবজি আছে গাজর ক্যাপ্সিকাম হ্যাঁ আমাদের বাগান থেকে তুলে আনা এই সকালে আমরা তুলে এনে বিক্রি করি আপনি ফার্স্ট সকালে পেয়ে যাবেন ফার্স্ট সকালে লাগবে তো আপনার ফার্স্ট সকালে নিলে আপনি টাটকা সবজি একদম টাটকা সবজি পাবেন আর একবার আপনি পেতে পারেন বিকালের দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে আপাতত আছে আমাদের বাগানের টাটকা গাজর আছে ক্যাপ্সিকাম আছে তারপরে কাঁচকলা আছে পেঁপে আছে আপনি পেঁপের ঝোল খাওয়াতে পারেন পেঁপে সেদ্ধ করে সেটা অনেকটা প্রোটিন হবে অনেকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে দিদি আপনি কি কোনটা কোনটা নেবেন বলুন আর কত করে নেবেন তাহলে বলে দিন আমি আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়িতে পৌঁছে যাবে হ্যাঁ এক কেজি আপনার ম্যাক্সিমাম আপনার আপনার নব্বই টাকা একশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার নিজস্ব বাগান আছে হ্যাঁ আমি টাটকা পেড়ে আনি একদম আমরা চাষ করি তো সবজির সেই জন্য আরকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনি যদি সপ্তাহে সপ্তাহে দিন তাহলে আমার একটু সুবিধা হবে যেহেতু আমি একজন সবজি বিক্রেতা তো আমাকে অনেক কিছু ধরণের অনেক কিছুই কিনতে হয় বাইরে থেকে অনেক কিছু আনতে হয় তো সেইজন্য আর কি আপনি যদি সপ্তায় সপ্তায় আমাকে টাকাটা একটু পেমেন্ট করে দিতেন তাহলে আমার খুবই ভালো হতো আর কি আপনার যদি কোনোসময় অসুবিধা হয় তখন আপনি ওটা পরের মাসেও দিতে পারেন বা পরের সপ্তাহে দিতে পারেন আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ হ্যাঁ সব কিছুই পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন ধরণের শাক পাওয়া যায় হ্যাঁ কিন্তু ওটা আপনাকে ফার্স্ট সকালে নিতে হবে তাহলে আপনি টাটকা পাবেন সবজিটা ধরুন সকাল ছটা সাড়ে ছটার দিকে আপনি হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যাবে

হ্যাঁ হ্যাঁ সব ধরণেরই শাক পাওয়া যায় আমার কাছে এখানে আচ্ছা দিদি আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি পৌঁছে যাবো ঠিক টাইম মতন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিদি আচ্ছা